বই ছাড়াও আমি যে সমস্ত জিনিসগুলো পড়ে থাকি সেগুলোর মধ্যে কিছু জিনিসের মধ্যে হচ্ছে ব্লগ আমি বিভিন্ন ব্যাক্তির বিভিন্ন ধরনের বড়ো মানে ব্যাক্তির সেলিব্রেটি হোক গায়ক হোক তারপরে খেলোয়াড়দের হোক এদের সমস্ত এধরনের মানুষদের ব্লগ পড়ে থাকি তারা নিজের ডেইলি লাইফে যা যা ধরনের কাজকর্ম করে এবং তারা আগামী সময়ে যা যা ধরনের কাজকর্ম করবে সে বিষয়ে তারা বিভিন্ন ধরনের ব্লগ ইন্টারনেটে ছাড়তে থাকে তো ওই ধরনের ব্লগ আমি পড়তে থাকি এবং তাদের লাইফ সম্পর্কে আমার বিভিন্ন ধরনের ধারণা লাভ করি এই সমস্ত ব্লগ পড় পড়বার ফলে আমি কয়েকটা জিনিস ভালোভাবে জানতে পারি যে তারা কীভাবে তাদের কাজকর্মকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যায় তারা কীভাবে তাদের জীবনকে গতিশীল রাখে তারা কী কী কাজ করে তারা সেই সমস্ত কাজগুলো করবার জন্য কী কী উপাদান ব্যবহার করে সেই সমস্ত বিষয় আমি জানতে পারি সেই সমস্ত ব্লগগুলো পড়ে ব্লগ ব্লগ পড়ার মাধ্যমে যেকোনো মানুষ সঠিকভাবে নিজের কাজগুলো করতে সক্ষম হবে এবং তারা একটা ধারণা লাভ করতে পারবে যে সঠিকভাবে কীভাবে কাজকর্ম সম্পাদন করতে হয় বিভিন্ন বড়ো বড়ো মানুষের ব্লগ পড়লে আমরা সেই সমস্ত কাজের ব্যাপারে একটা ধারণা লাভ করি এবং সেগুলোকে নিজেদের লাইফে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি যেটা কি না আমাদের দৈনন্দিন জীবনকে গতিশীল রাখে এবং আমাদেরকে আরও অন্যান্য কাজ করতে অনুপ্রেরিত করে এবং যার দ্বারা আমরা সমস্ত ধরনের কাজ সঠিকভাবে সম্পাদন করি ব্লগের মাধ্যমে শুধুমাত্র যে কাজ সম্পাদন হয় সেটা নয় আমরা আমাদের পড়াশোনার পড়বার গতিটাকে সচল রাখি এবং আমাদের পড়ার একটা হ্যাবিট যেটা হয় সেটাও তৈরি হয় যার জন্য আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন বিষয়ে বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করতে পারি এবং এটা আমাদের সঠিক সাহায্য করে